স্থানীয় সরকারের অনেকগুলো উদ্যোগই আমাদের ঝাড়গ্রাম জেলার উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে যেমন সরকারের একটি নতুন উদ্যোগ চারিদিক কিছু কিছুটা অন্তর প্রত্যেকটি গ্রামেতেই একটি করে বিদ্যালয় গড়ে তোলা এই বিদ্যালয় গড়ে তোলার কারণে ঝাড়গ্রাম জেলায় অনেকটাই প্রভাব পড়েছে আগে ছেলে মেয়েরা শিক্ষাগ্রহণ করতে যেতে পারতো না তারা কেউ পড়াশুনা করতে চাইতো না কারণ তাদেরকে পড়াশুনা করতে হলে অনেকটাই দূরে যেতে হতো এবং এটি অনেক ব্যয়বহুল ছিল তাই অনেক ছাত্র ছাত্রী পড়াশুনা করতে করতে ছেড়ে দিত কিন্তু বর্তমানে আমাদের স্থানীয় সরকারের উদ্যোগের কারণে আমাদের গ্রামে গ্রামে বিদ্যালয় গড়ে উঠেছে এই বিদ্যালয় গড়ে ওঠার কারণে প্রত্যেকটি ছেলে মেয়েই এখন শিক্ষাগ্রহণ করছে যার ফলে তারা ভবিষ্যতে গিয়ে নানা ধরনের চাকরি বা চাকরি সকলে না পেলেও নিত্য নতুন ব্যবসা তারা শুরু করতে পারছে তারা তাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারছে তারা তাদের ভবিষ্যতকে সুন্দর করে তুলেছে জেলায় সরকারি দফতরগুলি আমাদের নানা ধরনের পরিষেবা দিয়ে থাকে সরকারি দফতরগুলি যেমন আমাদের হসপিটাল ব্যাঙ্ক তাছাড়া বিদ্যালয় এ সমস্ত সরকারি দফতরগুলি আমাদের নানান পরিষেবা দিয়ে থাকে হাসপাতালের পরিষেবা খুব একটা খারাপ না যখন হঠাৎ করে কোনও রুগীর এমার্জেন্সি পড়ে তখন আমরা আমাদের স্থানীয় হাসপাতালে তাকে নিয়ে যাই এবং এখানে সব সময় ডাক্তার থাকার জন্য সেই রুগীটির প্রাণ বেঁচে যায় তাছাড়া নানা ধরনের পরিষেবার সাথে সাথে সরকার নিত্য নতুন নীতি উন্নয়নের কথা ভেবে প্রয়োগ করেছেন যা আমাদের সমাজকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করে থাকে